আমার পছন্দের খাবার আমার মায়ের হাতের তৈরি পোস্ত এবং বিউলির ডাল যেটা আমি বাড়ির সবার সাথে বসে বাড়িতে খেতেই পছন্দ করি